আমার তোলা অনেক ছবি আছে যেগুলি আমার প্রিয় তার মধ্যে যদি একটি তু ছবি তুলে ধরতে হয় তাহলে বলতেই হয় যে আমার তোলা অনেক ছবি আছে প্রকৃতির ছবি আছে ফুলের ছবি আছে নিজের ছবি আছে বন্ধু বান্ধবদের ছবি আছে কারণ আমি যেহেতু ছবি তুলতে পছন্দ করি তার মধ্যে একটি ছবি হলো প্রকৃতির একটি ছবি পড়ন্ত বিকেলে আমি ছবিটা তুলেছিলাম তো সেই ছবিটা আমার খুবই ভালো লেগেছিলো কারণ এক দিন আমার মনটা খুবই খারাপ ছিলো তো আমি আমার বাড়ির ছাদে উঠে বসেছিলাম আমি আকাশের দিকে তাকিয়ে চুপটি করে বসেছিলাম এবং ওই বসে থাকা অবস্তায় তখন কিছু ভালো লাগছিলো না ফোন ঘাটছিলাম না কারোর সাথে কথা বলছিলাম না কিছু কিছুই করছিলাম না তো আমি ওই থাকতে থাকতে আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে যখন পড়ন্ত বিকেল সূর্যটা ঠিক অস্ত যাবে তার আগের মুহুর্তে তো আকাশে মেঘেদের খেলা দেখছিলাম মেঘেদের খেলা দেখতে দেখতে ওর মধ্যে যেন হারিয়ে গেছিলাম দেখলাম আকাশের রঙটা বার বার পরিবর্তন হচ্ছিলো সাদা থেকে হালকা লাল তারপর হালকা হলদেটে তারপর সেটা ধীরে ধীরে লাল হয়ে সূর্যটা অস্তে গেলো ওই ছবিটা আমি তুলেছিলাম এমন তার মধ্যে ওই ছবির ঘটনাটাই আমার ভীষণ আকর্ষণীয় হয়েছিলো এবং মন মেতে ছিলো তার মধ্যে দেখেছি যখন ওই ছবিটা যখন তুলেছিলাম তারপরে দেখলাম ওই ছবিটার মধ্যে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য আছে কোথাও হয়তো কোনো পাখি উড়ছে বা কোনো মেঘ মেঘ ডাকছে যেন ঘোড়া ডাকতে বেড়িয়েছে কোনটা হাতির শুঁড়ের আকৃতি এভাবে এগুলো দেখেছিলাম তো এটাই আমার তোলা সব থেকে প্রিয় ছবিগুলির মধ্যে একটি ছিলো